স্থানীয় অর্থনীতিতে যেমন ব্যবসা বাণিজ্য বাংলা ভাষা নিয়ে কীভাবে প্রবাহিত হয়েছে কিছু কিছু জায়গা আছে আমাদের এই যেখানে এই ব্যবসা বাণিজ্য করতে গেলে সেখানে বাংলা ভাষা ব্যবহার করতে হয় সেখানে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা চলে কিন্তু খুব কম পরিমাণে

এবং আরো অন্যান্য কাজের ক্ষেত্রে সেখানে বাংলা ভাষাটাই প্রযোজ্য এবং বাংলা ভাষাটাই বলতে হয় বাংলা ভাষায় হলে বাংলা ভাষাটা কঠিন হলেও সেটা সবাইকে শিখতে হয় কারণ বাংলা ভাষাটা এখানে প্রযোজ্য এবং বাংলা ভাষা ছাড়া সে কাজটা হয় না যেমন অনেক ধরনের কোম্পানি আছে এবং এন জি ও সেখানেও একটা বাংলা ভাষার দরকার বাংলা ছাড়া অন্য রকম ভাষা চলে না এরকম অনেক কোম্পানি রয়েছে বা অনেক কাজ রয়েছে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা হয় না বাংলা ভাতা দিয়ে সে কাজটি করতে হয়